হ্যাঁ বলছি আপনি কে বলছেন ও আচ্ছা বলুন আপনার কীভাবে সাহায্য করতে পারি হ্যাঁ এসেছে তো অনেক রকমের নতুন জামা কাপড় এসেছে হ্যাঁ অনেক ধরনের তো এসেছে বিভিন্ন ধরনের বিভিন্ন নতুন নতুন ডিজাইনের শাড়ি এসেছে এছাড়াও বিভিন্ন মেয়েদের বিভিন্ন জামাকাপড় কুর্তি চুড়িদার বিভিন্ন এসেছে আর ছেলেদেরও বিভিন্ন ছেলেদেরও বিভিন্ন রকমের জামা তার উপর জামার ওপর এসেছে অনেক রকম ডিজাইনের এছাড়াও পাঞ্জাবী রয়েছে বিভিন্ন আপনি যা নেবেন এবার দেখুন এখন তো পুজোর সময় ডিসকাউন্ট খুব একটা বেশি নেই তাও ডিসকাউন্ট রয়েছে হ্যাঁ নতুন অনেক রকম পাঞ্জাবী এসেছে পাঞ্জাবীর উপর সুতোর কাজ করা বিভিন্ন রকম বিভিন্ন কাজ করা নানা ধরনের পাঞ্জাবী এখন এবারে পুজোতে নিয়ে এসেছি তো খুবই সুন্দর দেখতে সেগুলো আপনি কি যদি কিনতে চান বিভিন্ন ধরনের জিনিসপত্র এসেছে ছেলেদের তো প্রায় একই রকমই সব কিছু তাও তার উপরেও অনেক কিছু এনেছি এবার আপনি আসুন দেখুন দেখে তো কিনবেন এভাবে তো বলা বোঝার বোঝাতে পারব না আপনাকে কীরকম কী জিনিস আপনি আসুন দেখবেন আপনার যদি পছন্দ হয় তাহলে কিনে নিয়ে যাবেন হ্যাঁ এখন তো সব সময়ই দোকান খোলা থাকে পুজোর সময় আচ্ছা ঠিক আছে তাহলে সকালের দিকে আসবেন দেখে শুনে জিনিসপত্র নিয়ে যাবেন হুম হুম ঠিক আছে